হ্যালো নমস্কার আপনি কি মশকিনা খাতুন ফটোগ্রাফি বলছেন বলছি কি আমার তো আগের মাসে বিয়ে ঠিক হয়েছে তো আমার বিয়ের আগে ফটো স্যুট করার ছিল তো তাই আপনাকে আমি বুকিং করতে চাই না মানে আপনার কী কী প্লেস আছে মানে কোথায় ফটো স্যুট করলে ভালো হয় সেটা একটু বলতে পারবেন না না শুধু ফটো তুললেই হবে বলছি কি ওই দীঘাতে ফটো স্যুট করলে ভালো হবে আর অন্য কোথাও লোকেশন নেই আপনার কাছে আর হুম না যদি অন্য কোথাও হতো তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দিতেন এই তো আগের মাসেই বিয়ে

না আমার তো মনে হচ্ছে দীঘার সাইডটাতে একটু ফটো স্যুট করলে ভালো হয় দীঘা পুরী তারপর আমাদের এইখানে তো গ্যালাক্সি আছে তো ওইগুলোর মধ্যে যদি লোকেসন ভালো থাকে বা আপনার কোথাও মানে এমনি সামনে রাস্তার মধ্যে বা ভালো একটা প্লেস হলে তো ভালো হয় হ্যাঁ আপনি তো আপনি কী কী কী রকমের ফটো স্যুট করতে জানেন হুম হ্যাঁ তো আপনি যদি আরো ভালো লোকেশন থাকে তো আপনি আমাকে গুগলে বা গুগল থেকে বা কোথাও থেকে একটু আমাকে হোয়াইটসঅ্যাপে সেন্ড করে দেবেন পিকগুলো আমি দেখে পড়ে বলবো হ্যাঁ ঠিক আছে নমস্কার রাখছি ঠিক আছে